হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম বলছি হুগলির সুপারবাজারে এখন তো কী রকম কী ড্রেস কালেকশন চলছে একটু বলতে পারবেন হ্যাঁ তো আমি শুনলাম আর কি আপনাদের মার্কেটটা খুব নাম করা তো হ্যাঁ তো আমি ভাবলাম তাহলে আপনাকে একটু ফোন করে আগে জেনে নিই তারপর না হয় যাবো আর কি তাই ফোন করলাম তো ম্যাম বলছি কুর্তির ওপর কী রকম কী ডিজাইন আছে সিম্পিল যেগুলো ওই দু আড়াইশো টাকার যে কুর্তিগুলো হয় না ওই কুর্তিগুলোর ওপর কী রকম কী ডিজাইন পাওয়া যাবে

আচ্ছা আচ্ছা আচ্ছা আর কোনো যে এখন যে লং স্কার্টগুলো আছে না বেরিয়েছে নতুন তো ওই সব হ্যাঁ ওটার আর কী নতুনত্ব কিরকম কী ডিজাইন পাওয়া যাবে মানে আমি একটু ভালো ব্র্যান্ডেডের ওপর চাইছি আর কি প্রচুর পরিমাণে কাজ করা থাকবে বিয়েবাড়িতে পরার উপযোগ্য হবে তো এরকম ধরনের যদি কোনো লং স্কার্ট থাকে তো হুম হুম

আচ্ছা হ্যাঁ আমি গিয়ে দেখবো শাড়ির মধ্যে আমার আর কি একটা জামদানি নেওয়ার শখ আছে তো

আচ্ছা হুম তো ঠিক আছে ম্যাম কালকে না হয় আমি একবার গিয়ে তাহলে দেখে আসি নতুনত্ব যদি কিছু থাকে তো একটু দেখাবেন তাহলে ভালো হতো আর কি আর বলছি ম্যাম ব্লাউজের ওপর কিছু ডিজাইন এরকম নতুনত্ব ব্লাউজের আমি একটু কাটিং চাইছিলাম আর কি হ্যাঁ হাকোবার ওপরেই একটু চিকনকারি হলে একটু ভালো হতো আর কি তো ওরকম কিছু কালেকশন আছে কি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি কাল যাচ্ছি আপনার সাথে দেখা হচ্ছে হুম ঠিক আছে ঠিক আছে ম্যাম রাখছি তাহলে